পরিবেশগত সংস্কৃত নিয়ে মানে ভুল বা ধারণা যেগুলো বলবো সেগুলো পর্যটকদের বলই আমি মানে ওরা যেটা ভাবে আমাদের যে মানে কী বলবো পরিবেশগত যে সমস্যা যেগুলো ওরা যেটা ভাবে সেটা হলো সংস্কৃত ভুল হিন্দু মুসলমানের যে ভেদাভেদটা ওরা যেটা মনে করে আমাদের সঙ্গে যেটা ঝামেলা বা দূরত্ব যেটা বজায় করে ওরা যেটা মনে করে সেটা না আমরা সাধারণত খুবই মিলেমিশে থাকি এমন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলমান বলে আর যেটা পরিবেশগত সমস্যা বা আমাদের এখানে পর্যটকদের বলবো ঘুর মানে কিী ঘোরার জন্য ওরা যদি আসে তাহলে বলবো ঠিক গরম বা অন্য সময় না এসে এটা ঠান্ডার সময় আসলে খুবই ভালো হয় কারণ আমাদের গরমের মানে এটা বেশি একটু সব বাড়িতে তো এসি বা এ নেই বা ফ্যানের ব্যবস্থা আছে কিন্তু গরমের সময় আসাটা নাই ভালো আমি এটা বলবো নিরাপত্তা যেটা বলি নিরাপত্তা বলতে কী বোঝায় এই নিরাপত্তাটা সব রাজ্যেই কম বেশি আছে কিন্তু এখানে নিরাপত্তা বলতে নিজের নিরাপত্তা নিজেকেই বজায় রাখতে হবে অন্যের নিরাপত্তা যেটা দেবে সেটা সব রাজ্যেই প্রবলেম আছে কম বা বেশি কিন্তু আমি বলবো যে পর্যটকদের উপরে কোনো প্রবলেম হয়নি কোনো দিন বা হবে এটা আমি বল হবে না বলেই আশা করি